হ্যালো এটা কি রাজশ্রী রেস্টুরেন্ট আসলে আমি এখানে ফোন করেছিলাম আমি শুনলাম হ্যাঁ এটা ফ্যামিলি রেস্টুরেন্টই শুনলাম আমা আপনাদের কিন্তু আমি চাইছিলাম একটা টেবিল বুক করে রাখতে ফ্যামিলিকে নিয়ে যাওয়ার জন্যই তো আমি আগের থেকেই ফোন করলাম তো আমি পরশুদিন যেতে চাইছি তো আপনারা কি ওখানে কোনো ছাড় দেবেন আগে থেকে যেহেতু বুক করছি ছাড় নেই তাহলে পরশু দিন আচ্ছা তো পরশু দিন ছাড় হিসেবে পাওয়া যাবে না ঠিক আছে আমি বুঝতে পেরেছি কিন্তু আমি ধরুন ফ্যামিলি মেম্বার নিয়ে যাবো আর খাবারও সেরকমই অর্ডার আসবে আর কিছু জিনিস পার্সেলও হবে তো সেগুলো কি আমি আগে থেকে অর্ডার করে দেব তাহলে ভালো হবে আপনাদের জানতে জিনিসগুলো তাহলে খাবারের পরিমাণটা লিখে নিন আর টেবিলেরগুলো আমি সেখানে গিয়ে টেবিলে গিয়েই বলবো তাহলে লিখে নিন যে বিরি বিরিয়ানি তিনটে প্যাকেট প বাড়িতে আসবে আর চিকেন পকোড়া আসবে কুড়ি পিস তারপরে ধরুন আপনার কোল্ড ড্রিঙ্কসের যে বোতলগুলো হয় দু লিটারের দু লিটার দেড়শো গ্রাম না আড়াইশো গ্রাম করে ওটাও দু বোতল আসবে কারণ হ্যাঁ বাড়িতে অনেকই বাচ্চা টাচ্চা আছে তো তাদের জন্যই আসবে আর আপনার ধরুন রোল আসবে দুটো আর তারপর আরও আছে চিকেন পকোড়া তো বলেছি তারপর আপনার ধরুন মাটন আসবে মাটনের দিতে হবে মাটন আপনাকে পাঁচ প্লেটের মতো দিতে হবে হ্যাঁ বাড়িতে অনেকেই অতিথি আছে তো আমি ওই জন্যই বলছিলাম তাহলে টেবিলটা আগে থেকে বুক করছি আর এই এই খাবারগুলো কিন্তু ওই দিন লাগবে অবশ্যই লাগবে এই খাবারগুলো বাড়িতে পার্সেলে আসবে আর তাহলে এই খাবারটাতে অন্তত কিছুটা ছাড়ের পরিমাণ দেখে দেবেন আমি তাহলে গত পরশু দিন আটটার সময় যাবো ওই আমার কর্ণারের দিকে একটা সিট রাখবেন ভালো দেখে যেখানে লাইটিং টাইটিং ভালো আছে কারণ আমি ফ্যামিলি নিয়ে যাচ্ছি তো তো আমি চাইছি যে ভালোভাবে টাইম স্পেন্ট করতে এবং পুরোপুরি যেন আনন্দের সহিত কাটাতে পারি সময়টা সেই জন্যই আমি চাইছিলাম তাহলে আচ্ছা অফার ওদিন একটা আছে শুনছিলাম সেটা যদি পাওয়া যায় তাহলে একটু দেখবেন আমি তাহলে ওইদিন যাচ্ছি তাহলে ঠিক আছে রাখছি